আমার জীবনে সেভাবে কোনো সমস্যার মুখোমুখি বড়ো কোনো সমস্যার মুখোমুখি আমি হইনি ছোট সমস্যার মুখোমুখি হয়েছি যেমন আমি যখন কলেজে পড়তাম কলেজে একদিন আমাদের যে সেমিস্টার ওয়াইজ একটা টাকা দিতে হতো কলেজকে সেই টাকা দেওয়ার একটি দিন ঠিক করা হয়েছে এবার আমরা যখন সেখানে টাকা দিতে গেছি আমাদের প্রত্যেক সেমিস্টারের টাকা নেওয়া হতো মোটামুটি ওই বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো কিন্তু সেইবার টাকার অঙ্কটা চোদ্দোশো থেকে দাঁড়িয়ে গেছিলো সতেরোশো পঞ্চাশ টাকাতে এরপর অনেকে তো মধ্যবিত্ত এবং দরিদ্র সীমার নীচেরও মানুষ অনেকে রয়েছেন তারা অত টাকা কি করে কলেজকে দেবে তাই আমরা আমাদের কথার সাথে সাথেও তাদের কথাটিও একটি চিঠির মাধ্যমে লিখলাম এবং আমাদের যিনি প্রধান শিক্ষিকা বা প্রিন্সিপাল ম্যাম ছিলেন তেনাকে গিয়ে জমা দিলাম তিনি কিন্তু সেই সময়ে কোনো একটা মিটিঙে ব্যস্ত ছিলেন তিনি বিষয়টি খতিয়ে দেখতে পারলেন না তেনার যিনি ইনচার্জ ছিলেন তেনাকে দিয়ে আমাদেরকে বলে পাঠালেন যে তোমরা তো সচ্ছল পরিবারের মানুষ তোমাদের সমস্যা কোথায় তখন আমরা সবাই বললাম যে না সমস্যাটা আমাদের একার না এখানে অনেক গ্রামের ছেলেমেয়েরাও পড়াশুনো করে যাদের সমস্যা হচ্ছে সেই তাদের হয়ে তারা তো আপনাদের কাছে এসে বলতে পারছে না তারা ভীত তাই তাদের হয়ে আমরা আপনাদের কাছে বলছি আপনারা কিসের জন্য টাকার অংকটা এতটা বাড়িয়ে দিয়েছেন ওনারা তখন বলেন যে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা দেখি তারপর আপনাদেরকে জানাবো ঠিক তার দুদিন পর আমরা যখন যাই তখন কিন্তু ওনাকে আর পাই না আমরা সাইন করানোর জন্য যাই তখনও পাই না তারপর একটা বেশ ঝামেলার সৃষ্টি হয় সমস্ত স্টুডেন্ট মিলে তারপর কিন্তু ওনারা ঠিক করেন যে বাকি টাকাটা ফেরত দেওয়ার একটি ব্যবস্থা করেছেন